বাংলা ভাষার কিছু আকর্ষণীয় এবং অস্বাভাবিক শব্দ এবং বাক্যাংশ রয়েছে যেগুলি সত্যি আকর্ষণীয় তাদের মধ্যে উল্লেখযোগ্য যেমন ঠাকুর ঘরে কে রে আমি তো কলা খাই নি এই ধরনের কথাগুলো প্রচুর পরিমাণে প্রচলিত তাছাড়াও যেমন কোথাও গেলে যেমন যাই বলতে নেই বলতে হয় আসি তারপর কোথাও মানে শুভ কাজে গেলেও যেমন দইয়ের ফোঁটা বা চন্দনের ফোঁটা দিলে সেই কাজটা না কি শুভ হয় এই ধরনের কথাগুলো রয়েছে যেগুলো সত্যিই খুব আকর্ষণীয় এবং যেগুলোর বেশ ভালো লাগে মানে সমস্ত জায়গাই ই আকর্ষণীয় জিনিসগুলো বেশ ব্যবহার করা হয় এবং এইগুলি এইগুলো বাংলা ভাষায় সত্যি দেখা যায়